আমি আমার রান্নার হার্বস উপকরণ বিভিন্নভাবে ব্যবহার করে থাকি আমার পুরোটাই আমার মনের উপর নির্ভর করে যে আমি কখন কী কোথায় কীভাবে ব্যবহার করব আমি আসলে রান্নার প্রতি এক্সপেরিমেন্ট করতে বেশ ভালোবাসি আমার বাড়িতে যে হার্বস রয়েছে সেই হার্বসগুলোকে আমি আমার রান্নাঘরে সাজিয়ে রাখতেও বেশ ভালোবাসি আমি কোথায় রাখব কোন পজিশনে রাখব সেইটি কিন্তু পুরোপুরি আমার ব্যাক্তিগত মতামত